আমার প্রিয় খাবার হলো ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন এটা আমার এই কারণে ভালো লাগে কারণ এই দুটো জিনিসে আমার খুব পছন্দের খুব মানে খুবই পছন্দের আমি যদি কোনো অনুষ্ঠান বাড়ি যাই বা আমার কোনো যদি অনুষ্ঠান নিজের বাড়িতে হয় তো আমি এই দুটো রান্না প্রথমে বলি যে করতেই হবে কারণ এই দুটো রান্না নাহলে তো আমি কিছু খেতেই পারবো না এই দুটো রান্নার প্রতি আমার প্রচুর প্রচুর ভালোবাসা আছে আমি তো ফ্রায়েড রাইস শুনলেই অজ্ঞান হয়ে যাবো আর চিলি চিকেন দেখলেই আমি তার ভিতরে ঢুকে পরবো এরকম একটা ব্যাপার থাকে তো এইগুলো আমি সাধারণত বাইরে রেস্টুরেন্ট যেগুলো হয় আমাদের আমি যেখানটায় থাকি সেখান থেকে তো রেস্টুরেন্ট অনেকটাই দূরে তো সেখানে গিয়ে একটা ভালো একটা রেস্টুরেন্ট আছে তো সেই রেস্টুরেন্টটায় গিয়ে আমি খাই তো সেই রেস্টুরেন্টের স্বাদটা খুব ভালো করে কারণ ওখানে যে রাঁধুনিটা থাকে সেই রাঁধুনির মানে হাতের স্বাদটাও আলাদা হয় তো সেই জন্য আমি সেখানে যাই মাঝে মধ্যেই আমার ফ্যামিলি নিয়ে সেখানেকে যাই যাতে আমার ফ্যামালিরও ফ্যামিলিরাও এটা না খেতে চাইলে অন্যান্য কিছু খায় তো আমি এটাই সাধারণত অর্ডার করে থাকি খাওয়ার জন্য তো আমার এটাই খুব ভালো লাগে